যখন আমাকে বেশি সংখ্যক লোকের জন্য রান্না করতে হয়েছিল তখন আমার প্রথমে একটু মানে ভয় ভয় লাগছিল কারণ আমি প্রথমবার অনেক লোকের জন্য রান্না করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি তা প্রথমটাই আমার একটু ভয় ভয় লাগছিল এবার কী করব সেটা আমার মাথায় আসছিল না তার পরে ফট করে আমার একটা মাথায় বুদ্ধি এল চলো শর্টকাটে আমি বিরিয়ানি করে ফেলি তো বিরিয়ানির জন্য কী কী প্রয়োজন সেই বিরিয়ানি করার জন্য আমি ভেবে নিলাম বিরিয়ানিই করব বিরিয়ানির প্রয়োজন যে সরঞ্জামগুলি সেগুলো সব আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমি স্টার্ট করে দিলাম বিরিয়ানি করার আর আমার এই ভাগগুলো ছিল আলাদা আলাদা কারণ আমার একটু ভয়ও লাগছিল যেহেতু প্রথমবার এত মানুষের জন্য রান্না তো সেই কারণে আমি বিরিয়ানির একটা নিয়ে নিয়েছি বিরিয়ানি নিয়ে নেব আর ওর সাথে থাকবে রায়তা বিরিয়ানির সাথে আর সেই জন্য রায়তার জন্যও আমি সব জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য আর এটা দ্রুত করতে আমার সাহায্য হয়েছে দ্রুত কী করে করেছি প্রথমে আমি দেখো একটা চুলোতে আমি রান্না করলে সেখানটা আবার দেরিই তো হতো সেই জন্য আমি দুটো চুলো ইউজ করেছি কারণ একটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ওই দিকটা সিদ্ধ হচ্ছে একদিকে আমি মাংসটা মানে কষিয়ে নিয়েছি পিঁয়াজ টিয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি কারণ মাংসটা এদিকে কষাচ্ছে ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা মানে আলুটা সিদ্ধ করে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেলে একসাথেই আমি ওইগুলো দিয়ে দিয়েছি মাংস আলু এই সব দিয়ে মানে সব কিছু আমি মানে সিদ্ধগুলো করে নেওয়া হয়ে গেছে করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমার যে ভাতটা সিদ্ধ হচ্ছিল ওটাও আমি মানে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়েই একদম বিরিয়ানিটা আস্তে আস্তে সাজানো সাজাতে থাকলাম প্রথমে যেগুলো লাগে পিঁয়াজ বিরিয়ানির চাল ফের মাংস কষা আলু সব এক একটা একটা করে আমি সাজাতে থাকলাম সাজানো হয়ে যাওয়ার পরে আমি ওতে একটু দুধ দিয়ে একটু দিয়ে ওর ওপরে মানে হাঁড়িটাকে ঢেকে আমি গ্যাসে মানে মানে লাগিয়ে দিয়ে চুলোতে ওপরে চুলোর ওপরে সরি বসিয়ে দিয়েছি চুলোর ওপরে বসানোর পরে দশ মিনিটের মধ্যে আমার বিরিয়ানি তো হয়ে গেছে দ্রুত তার পরে আমি রায়তাকে রায়তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম তো রায়তার জন্য আমি একটা দই নিয়ে নিয়েছি দইয়ের পরেই আমি শশা টমেটো আর ধনে পাতা লবণ এই সব নিয়ে আমি রায়তাটা ঠিক করে নিয়েছি রায়তাটা হয়ে যাওয়ার পরে আমি সবারকে সার্ভ করতে থাকলাম আমার বিরিয়ানি আর রায়তা স্পেশাল খাওয়ার এরকম করে আমার তা মানে বিরিয়ানিটা খুবই দ্রুত হয়ে গিয়েছিল কারণ সব কিছুর মানে একটা চুলোর জায়গায় দুটো চুলো ইউজ হয়েছে সেই জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আমার বিরিয়ানিটা করার আর এর জন্য আমার মানে অনেকগুলো লোকের খাওয়াতেও আমার বেশি টাইমও লাগেনি সবাইকে আমি মানে ঠিক টাইমের মধ্যে আমি সবাইকে সার্ভ করে দিতে পেরেছি